হ্যালো হ্যাঁ সঙ্গীতা আয়া সেন্টার থেকে বলছেন সঙ্গীতা আয়া সেন্টার থেকে বলছেন ও দেখুন আমাদের মেল মেইডের প্রয়োজন আছে অ্যাকচুয়ালি আমার বাড়ির একটু রান্না বান্না যদি করে তাহলে খুব ভালো হয় হ্যাঁ আমার একজন মেল মেইডেরই প্রয়োজন অ্যাকচুয়ালি তো আপনি কি সেই কাজ বাজ করেন আপনাদের এই ব্যাপারটা তো আমি জানি না হুম হুম দেখুন সেরকম কিছুই না আমি চাইছি যে যাতে রান্না বান্না বাসন মাজা জামা কাপড় কাচা এগুলো বা বাড়ি একটু বাড়ি একটু মেইনটেইন করে রাখা অতিথিরা আসলে একটু অভ্যার্থনা জানানো এই ধরনের কাজগুলোই আর কি নিয়মিত করতে হবে হুম তো আপনি কী করবেন কী না করবেন সেটা আপনার ব্যাপার আপনি যদি বলেন আপনার ডিমান্ড দেখুন সেই অনুযায়ী আমি পে করবো আপনি যদি এক্সট্রা যদি করে দেন তাহলে খুবই ভালো হয় আর আমি সেরকম করে পেমেন্টও করবো তো এই বিষয়ে আপনার কী মত আছে যদি জানান তাহালে ভালোই হয় অ্যাকচুয়ালি হ্যাঁ আমার খুব দরকার অ্যাকচুয়ালি হুম হুম হুম হুম হুম তো আপনি কী কী করতে পারবেন সেটা বলুন আপনি কী জানেন আর কি কী করতে পারবেন সেটা বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা অসুবিধা অসুবিধা নেই আপনি মাইনে কত নেবেন হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আমি আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি আপনি জয়েন করুন তাহলে পরে দেখা যাবে সব হুম